হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ ভালো তো হতো কিন্তু এখন তো সবাই তো ওটা করবে না কারণ সবাইয়ের এখন বেশি আনন্দ তো সবাই তো মাইক মাইকটাই বেশি করবে তুমি আমি বললে কি আর হবে বলো সবাই তো সেটাই চেয়েছে ভালো অনুষ্ঠান করা হোক হোক কিন্তু হ্যাঁ হ্যাঁ সবাই সবাই হচ্ছে যেত অনুষ্ঠান দেখতে তো ভালোও লাগত কিন্তু মাইক যখন দিচ্ছে সবাই কি সেটা পছন্দ করছে বেশিরভাগ মানুষ তো মাইকটা মাইকটা পছন্দও করছে না হ্যাঁ সেটাই সবাইকে তো সবাইকে বলেও তো হয় না সবাই তো সেই প্রতি বছর হচ্ছে মাইকই করে কেউ বলে না যে হচ্ছে না যে এই বছর মাইক বাদ দিয়ে কোনো অনুষ্ঠান করা হোক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি আর আমি বললে কি আর হবে বলো সবাইকেই বলতে তো হবেই কেউ বলে না হ্যাঁ এই জন্যই এই রকম আর কি হ্যাঁ

হ্যাঁ সেটাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি হুম হুম হ্যাঁ হ্যাঁ